আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আমি এই ক্রিকেটটা অনেক দিন ধরে খেলেছি এক সমায় এবং ক্রিকেটটা খেলতে খুব ভালোবাসি তার মেন কারণ হচ্ছে ক্রিকেটে বিভিন্ন রকম শট খেলা যায় বিভিন্ন রকম বল আসে সেগুলোকে বিভিন্ন ভাবে শট খেলে বেশ মজা লাগে তো কোনো স্পিন বল কখনো ফাস্ট বলের ওপরে খেলাটা বেশ আমার খুব ভালো লাগে যার ফলে ক্রিকেটটা আমি অনেক দিন খেলেছি আর খেলিও বর্তমানে কিছু কিছু সমায় আর এই ক্রিকেটের ওপর বর্তমান দিনে ক্রিকেটটা খুবই জনপ্রিয় একটি খেলা ক্রিকেটের ওপর যেভাবে এখন সবাই এনজয় করে সবাই উপভোগ করে এই ক্রিকেটটাকে সেভাবে আমিও খেলা দেখি এবং উপভোগ করি আর এখনো আমার এই খেলার এই খেলাটার প্রতি খুবই ভালোবাসা আছে তো এই খেলাটাকে আমি খুবই পছন্দ করি যার ফলে ক্রিকেটটা আমি এখন মাখে ঠিকঠাক না খেলতে পারলেও উপভোগ করি ভালো আর ছোটোবেলাতে আমরা ঘর থেকে মানে পড়াশুনো শুনার বাইরে যে খেলাটা খেলতাম একমাত্র ক্রিকেট এই ক্রিকেটটা ছোটোবেলা থেকেই শুরু আমাদের ছোটোবেলায় অনেকটা সমায় এই ক্রিকেটের পেছনেই সমায় কেটে যেতো খেলতে খেলতে এবং বিভিন্ন রকম মাঠে গিয়ে খেলতাম আমরা ক্রিকেটটা বিভিন্ন ভাবে অনেক মানুষের সঙ্গে পরিচিতিও হতো অনেক খেলা বা ভালো ভালো খেলোয়াড় ছিলো যাদের সঙ্গে পরিচিতি আছে এখনো হালকা এবার তাদের সঙ্গে আমরা অনেক সমায় কাটিয়েছি বর্তমানে আমরা এই খেলাটাকে খুবই উপভোগ করি